আমি খামারে প্রত্যহ প্রায় দু ঘন্টা সময় ব্যয় করি আমি আমার খামারে ধানগুলোকে তুলে আনি সেখান থেকে এনে ধান তুলে রাখি এবং ধান তুলে রাখার পরে আমি সেখানে ধানগুলোকে জমায়েত করি আমি এমনি স্বাস্থ্যবান লোক ছিলাম কিন্তু কৃষিকাজ আমার স্বাস্থ্যকে ভীষণভাবে উপকৃত করেছে আমার যে জীবনে যে অনেক গ্যাস অম্বলের রোগ ছিলো সেই গ্যাস অম্বলের রোগগুলি আমার ভালো হয়ে গেছে হাঁটা চলার ফলে আমার শরীর স্বাস্থ্যকে আমি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পেরেছি এছাড়াও কৃষিকাজের ফলে আমি যে কৃষি থেকে যে উৎপন্ন খাদ্য শস্য পাই সেগুলি হচ্ছে পুরোপুরি বলতে পারি নির্ভেজালযুক্ত খাদ্য এই নির্ভেজালযুক্ত আমি খাওয়ার ফলে আমি অনেকটা সুস্থ আছি আমার শারীরিকভাবে আমি অনেকটা আরাম বোধ করছি এভাবেই আমি আমার স্বাস্থ্যকে প্রতিনিয়তভাবে উপকৃত হয়ে চলেছি আর বলতে গেলে পশ্চিমবঙ্গের বর্ধমানকে বলা হয় ধানের গোলা অর্থাৎ এখানে প্রতিটা মানুষ স্বাস্থ্যকে ঠিক রেখেছে